বাড়িতে বাগান থাকলে সকলেরই খুব উপকার হয় যেমন ধরুন তুমি সবজি লাগালেন লাউ গাছ বেগুন গাছ শিম গাছ কুমড়ো গাছ লাউ লাউ ডাঁটা সজনে ডাঁটা যেমন ফুল চাষ করলেন টগর ফুল গাঁদা ফুল জুঁই ফুল রজনীগন্ধা এইস জবা ফুল বেল ফুল এইসব লাগালে বাড়িতে গিয়ে থাকলে এগুলো আর বাজারে কিনতে হয় না যেমন ধরুন তু বাজারে যেটা ছ বেশি দামে পাচ্ছেন সেটা বাড়িতে বাগান থাকলে সেটা বাগানেই পেয়ে যাবেন বাড়িতে একটা আত্মীয় আসলে টপ করে বাগান থেকে তুলে নিয়ে আসতে পারবেন নিয়ে আসে সেইটা আবার পুজোর সময় হঠাৎ করে পুজো হচ্ছে বাগানের ফুল থাকলে সেই বাগানের ফুল নিয়ে পুজোতে দেওয়া যায় ঠাকুর পুজোতে লাগে আরে সব কিছুতেই লাগে তার জন্যে বাড়িতে বাগান থাকাটা সকলেরই খুব জরুরি